আমি একটা বালতিতে কিছুটা জল নিয়ে সার্ফ নিয়ে বিভিন্ন কোম্পানির সার্ফ আছে সানলাইট সার্ফ এক্সেল দিয়ে জামা কাপড়টা কিছুক্ষণ ভিজিয়ে রাখি দিয়ে পুকুরে গিয়ে কাচাকুচি করি কাচাকুচি করার পরে সেটাকে নিয়ে রোদে ফেলে দিই দিয়ে শুকনো হয়ে যায় যখন রোদ হয় না বৃষ্টি হয় তখন জামা কাপড় তো আর শুকনো হয় না সেটাকে নিয়ে ঘরের ভিতরে একটা দড়ি টাঙিয়ে সেটাকে রেখে শুকিয়ে দিয়ে পাখা আসে চালিয়ে দিই এতে আমার জলও নষ্ট হয় না পুকুরের জল তো পুকুরেই থেকে যায় ওই জন্য পুকুরে জামা কাপড় আমাদের কাচা হয়